আমার আশেপাশে আমি প্রচুর লোককে চিনি বা তাদের নামকে আমি জানিও তার মধ্যে আমার গুটিকয়েক নাম ভালোই মনে আছে এখানে যেহেতু পাঁচটি নাম পাঁচজনের নাম বলা হয়ছে তাই জন্য পাঁচজনের নাম আমি বলতে পারব খুব ভালো তারা আমার খুব কাছের লোক যেমন হচ্ছে পম মিঠি সন্তু সুমি প্রসাদ ইত্যাদি